আমরা বাংলা ভাষার সংরক্ষণ করতে পারি যদি বলি প্রথমেই আমরা জন্মেই আমরা মায়ের যে ভাষাটা পাই তাহলেও যদি বাংলা ভাষা সেই ভাষা আমরা অনেকেই ভুলে যাই ভুলে গিয়ে আমরা ইংলিশে মিডিয়ামে ভর্তি করি কিন্তু আমাদের সবার চেষ্টা করা উচিত যা আমরা জন্মেই যে ভাষাটা পাই বাংলা ভাষা সেই বাংলা ভাষাকেই ধরে রাখার জন্য সব সময় আমরা যেহেতু বাঙালি আমরা কেন বাংলা ভাষায় কথা বলব না এবং বাংলাটাকে কেন হারিয়ে ফেলবো আমরা আমরা বাংলা ক আমরা বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসি কারণ আমরা বাং বাঙালি হয়েছি আমরা আমরা আমরা ছোটো থেকে পড়াশুনো করেছি বাংলা ভাষায় এছাড়া মা লেখা বাংলা অনেক সাহিত্যিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তা আমরা তাদের উপন্যাস পড়ি এবং এই ভাষাকে ধরে রাখতে গেলে আমাদের অনেক প্রচুর বাংলা বই পড়তে হবে যা সেই বই পড়ে আমরা বাংলাকে যেন না ভুলে যাই আমরা বাংলাকে ধরে রাখতে গেলে সবাইকে বাংলা ভাষা যে অন্তত এক এক মানে যতই আমরা ইংলিশ মিডিয়াম ইংলিশে আমরা কথা বলি আমরা অবশ্যই বাংলা ভাষাকে ভালোবেসে ভালো বাংলা বই এখনও আমরা চিঠি লিখতে ভুলে যাই বাংলায় চিঠি লিখি না কিন্তু আমাদের অবশ্যই বাংলায় চিঠি লেখা উচিত কিংবা বাংলায় খবর কাগজ পড়া উচিত বাংলা গল্প পড়া উচিত কিন্তু লোকে লোকেরা বাংলা ভাষা ভুলে গিয়ে আমরা ইংলিশ ভাষাকে বেশি গুরুত্ব দিই কিন্তু আমরা ইংলিশ ভাষা পা সেই আমরা বাংলা ভাষা রাখবো কারণ আমাদের মাতৃভাষা হলো বাংলা যা আমরা মায়ের কাছ থেকে পেয়েছি সেই ভাষার কাজকে আমরা কেন ভুলে যাব